আমার মা বাবা পরিবারের সদস্যরা আমার রান্নার জীবনে অনেক ভূমিকা পালন করেছে আমি রান্না করতে পারি নি এবং আমি এই রান্না করতেও ভালোবাসি না আমার মা বাবা আর আমার পরিবারের সদস্যরা যে বলে তুই রান্না শেখ পরের বাড়ি যখন যাবি তখন তো নিজেকেই রান্না করে রান্না করতে হবে রান্না করেই খেতে হবে আর আমি অতটা গুরুত্বও দিই নি আর আমাকে রান্না করতে খুব একটা ভালোও লাগে না এবং আমার মা আমাকে রান্না করে খাওয়ায় আমার যেইটা খেতে মন যায় আমার মা আমাকে বানায় এবং আমাকে আমার বাবা এবং পরিবারের যারা সদস্যরা আছে তারা আমাকে খুব ম মুখ করে যে তুই রান্না শেখ নিজের যেটা তোর খেতে মন যায় তোর মা বানিয়ে দেয় তুই কেনে বানিয়ে খাস না তোকেও তো রান্না শিখতে হবে এবং আমি বলি যে আমার মা যখন আছে আমাকে রান্না করে খায়াবে এবং আমার মা বাবা খুবভাবে আমাকে মুখ করে এমন আমি য আমাকে এত মুখ করেছে যে আমি এবার নিজের প্রতিশ্রুতি নিয়েছি যে আমি রান্না করে সবাইকে খাওয়াবো এবং এতে আমাকে আমার মা বাবা এবং পরিবারের অনেক সদস্যরা আমাকে হেল্প করেছে আমি প্রথম রান্না করতে শিখেছি বিরিয়ানি এতে আমার মা বাবা অনেক হচ্ছে অনেক ভূমিকা নিয়েছে আমাকেও খুবভাবে সাহায্য করেছে এবং এই এইভাবে আমাকে শিখিয়ে দিয়েছে যে এই এইভাবে এইভাবে কর যে এইভাবে রান্নাটা হয় এবং আমি গুগল থেকে অনেকটা সার্চ করে অনেকটা হেল্প করেছি সব থেকে আমার মা বাবা আমাকে এই ভূমিকায় খুবভাবে সাহায্য করেছেন তাই আমি আমার মা বাবার ভূমিকাকেই আমি সবথেকে প্রাধান্য বলে মনে করি